আমার নাম শ্যামাপদ রাই আমার বাড়ি রসকুণ্ডু গ্রামে তো আমরা তিন দিদি এবং এক ভাই চার জনের মিলে আমাদের একটি খুব সুখী পরিবার ছিলো যেখানে আমি ছোটো হওয়ার জন্য সব দিনই সুযোগ সুবিধা বেশি পেয়ে এসেছি দিদিরাও আমাকে প্রচুর ভালবাসতো বাবা মাও ভালবাসত তার মধ্যে বাবা কজের সূত্রে বেশিরভাগ সময় বাইরেই থাকতেন যেটুকু তাকে পেতাম তার ভালোবাসাটা বেশিরভাগ অংশই আমিই দখল করে থাকতাম কারণ দিদিদেরকে তার কাছাকাছি পৌঁছতেই দিতাম না কারণ সমস্ত আদরের আবদারের জায়গাটা ছিলো আমার বাবার কাছে বাবা যখনই বাড়ি ফিরত তখনই আমি অপেক্ষা করতাম যে বাবা আমার জন্য কিছু নিয়ে এসেছে কিনা দেখতাম তার হাতে কিছু না কিছু আছেই হ্যাঁ কোন দিন চকলেট কোন দিন বিস্কুট হ্যাঁ কোন দিন মিষ্টি তিনি নিয়ে এসেছেন আমার জন্য আমি জানতাম না যে সে কতটা কষ্ট করে আমার জন্য সেই সমস্ত জিনিস আনছে আমি অপেক্ষা করে থাকতাম খাওয়ার লোভে সেই খাবারটা আমি কী খাবো আজকে নতুন নতুন কী খেতে পাবো সেই আশায় তারপর বাবা যখন বলতো যে তুমি কি পড়া করছো দেখাও হ্যাঁ পড়া হওয়ার পর যখন পড়াতে আমার ভালো পড়া হলে হ্যাঁ তিনি আমার জন্য হয়তো কোন চকলেট লুকিয়ে রাখতেন রাখলে সেই চকলেটটা আমাকে দিতেন তখন আনন্দে আমার মনটা ভরে যেতো যে না আমি আমার আজকে পড়াশুনা ভালো করার জন্য কিছু উপহার পেয়েছি সেটা ছিলো খুবই কম কারণ তখনকার দিনে মানুষের আর্থিক অবস্থা অতটা সচ্ছল ছিলো না বাবাও অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশুনো করিয়েছেন ততটা আমি বুঝতে পারিনি আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি যে বাবা আমাদেরকে কতটা কষ্ট করে তখন চকলেট বিস্কুট নিয়ে এসে দিয়েছেন আজকে আমরা সেই কষ্টটা অনুভব করতে পারি এবং বুঝতে পারি কিন্তু তিনি আমাদেরকে কোন দিনই তার কষ্টের জায়গাটা বুঝতে দেননি আমাদেরকে শত কষ্টের কষ্ট থাকার সত্ত্বেও তিনি আমাদের পড়াশুনার কোনো রকম সমস্যার সন্মুখীন হতে দেননি বই খাতা হয়তো ঠিকঠাক পাইনি টিউশান হয়তো ঠিকঠাক পাইনি কিন্তু তিনি তার দিক থেকে যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করে গেছেন তার কষ্টের জায়গা লুকিয়েও সে না খেয়েও আমাদেরকে খাইয়ে গেছেন হ্যাঁ সে না যে জিনিসটা সে পাইনি সেই জিনিসটা তিনি চেয়েছেন আমাদেরকে দিতে তার মাধ্যমে তার মধ্য দিয়েই আমরা বড়ো হয়ে উঠেছি আজকে আমরা একটা ছোটখাটো জায়গায় যাইহোক প্রতিষ্ঠিত হতে পেরেছি কিন্তু এখনো সেই বাবা মায়ের অবদান আমার মনে পড়ে তিনি কত কষ্ট করে আমাকে বড়ো করেছিলেন যার জন্য আজকে আমরা এই জায়গাটায় পৌঁছোতে পেরেছি এই বাবা মায়ের অবদান আমি কোন দিনই ভুলতে পারবো না যতদিন বাঁচবো আমি তাদের সাথেই থাকবো এবং তাদেরকে আগের মতো তিনি আমাদেরকে যেমন ভালোবাসতেন আমিও তাদেরকে সেরকম ভালোবেসে যাবো